আমি যখন মাছ ধরতে চাই তখন আমি যে সরঞ্জাম ব্যবহার করি সেগুলো হলো বিভিন্ন ধরণের উপকরণ বা চার এবং বিভিন্ন ধরণের অত্যাধুনিক ছিপ এবং যেগুলি হ্যাঁ অত্যাধুনিক ছিপ হওয়ার ফলে মাছ সহজে ধরা হয় এবং সেখানে বড়শিগুলো বিভিন্ন রকমের আধুনিকভাবে হয়ে থাকে তাছাড়া যে মাছ সংগ্রহ করার একটা নেট বা জাল এইগুলো ব্যবহার করা হয় তাছাড়া মাছ ধরার জন্য আরও যেসব সরঞ্জাম লাগে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরণের জাল খাসি জাল কখনো কখনো খুব সূক্ষ্ণ জাল সেই জালটা নদীতে যদি এপার থেকে ওপারে দেওয়া হয় সেটা অনেক মাছ পাওয়া যায় বিভিন্ন ধরণের নদী মাছ বা সামুদ্রিক মাছ যেগুলো সেগুলো ওখানে ধরা পড়ে তাছাড়া এটি আগে যেসব ছিলো আগে এরকম হুইল ছিপ অত্যাধুনিক ছিলো না তো সেক্ষেত্রে সরঞ্জামগুলিরও পরিবর্তন ঘটেছে এবং এখন বাজারে বিভিন্ন ধরণের উপকরণ বা চার বিক্রি হচ্ছে সেইগুলো আগে ছিল না যেইগুলি এখন পাওয়া যায় তো সেক্ষেত্রে অনেকটাই পরিবর্তন ঘটেছে আমার মাছ ধরার সরঞ্জামের ক্ষেত্রে